এখানে পর্যট পর্যটকরা বেড়াতে আসে আমাদের এলাকায় বিভিন্ন ধরনের পার্ক আছে এখান দিয়েয়ে বয়ে গেছে গঙ্গা নদী যেখানে সবাই পর্যটকরা এসে ছবি তোলে এখানে এসে রাত কাটায় মাছ ধরে বিভিন্ন ধরনের সাইটসিন করে এছাড়াও আমাদের এখানে আছে সুন্দরবন এলাকা যেখানে বাঘের বন জঙ্গল বাঘ সব কিছুই দেখতে পাওয়া যায়